খেলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় বিরাট বড় অবদান রাখে কেননা খেলাধূলা করা প্রত্যেকটি শিশুদের বা প্রত্যেকেরই আবশ্যিক প্রয়োজন একটা নির্দিষ্ট বয়স অবধি খেলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় প্রচুর অবদান রাখে সারাদিনে যদি বিকেলবেলা একটু খেলার সময় বার করা যায় তাহলে সেটি মানুষের শরীরের পক্ষে খুবই উপকার কারণ আমাদের সারাদিন খাটনির পর শরীরে যে ক্লান্তি বা শারীরিক চাহিদায় যে ব্যথা বেদনার সৃষ্টি হয় এগুলো খেলার মাধ্যমে দূর হয় বিকেলবেলা যদি আমরা প্রত্যেক দিন দুঘণ্টা করেও যে কোনো খেলার মধ্যে অংশগ্রহণ করতে পারি তাহলে সেই খেলা খেললে আমাদের শরীরের মানসিক ও শারীরিক অবসাদ দূর হয় এছাড়াও খেলার পর আমাদের খিদে পেলে আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার খেয়ে রাত্রিবেলা ঘুম ভালো আসে তাই প্রত্যেকেরই উচিত আজকালকার যুগে শিশুদের থেকে আরম্ভ করে একটা নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত প্রত্যেরই খেলাধূলার মধ্যে অংশগ্রহণ করা উচিত সে যে কোনো খেলাই হতে পারে ক্রিকেট হোক ফুটবল হোক টেবিল টেনিস হোক বা যোগব্যায়াম ইত্যাদি যাবতীয় যে কোনো খেলায় অংশগ্রহণ করা অত্যধিক আবশ্যিক এবং বাধ্যতামূলক এই সব খেলায় অংশগ্রহণ করলে মানুষের শরীরে কোনো কিছু অসুবিধার সৃষ্টি হয় না এবং মানুষ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন ভোগ করতে পারে খেলাধূলা যে কোনো ক্ষেত্রেই মাঠে হওয়া উচিত এবং খোলা প্রাঙ্গণে শিশুরা যাতে পর্যাপ্ত পরিমাণে দৌড়াতে পারে এদিকে লক্ষ্য রাখতে হবে এবং তারা যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে সেই খেলাটাকে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারে এইদিক লক্ষ্য রাখা অত্যন্ত আবশ্যিক তাই আজকালকার যুগে বাচ্চাদেরকে হাতে স্মার্টফোন বা গেমের মধ্যে ঝোঁক না বাড়িয়ে শিশুদের উচিত খোলা প্রাঙ্গণে তাদের অভিভাবকদের উচিত তাদের শিশুদেরকে খোলা প্রাঙ্গণে খেলতে দেওয়া এবং বিভিন্ন খেলায় অংশগ্রহণ করা এবং প্রত্যেকদিন অন্তত বিকেলবেলায় দুঘণ্টা করে তাদের শিশুদেরকে খেলার সময় দেওয়া উচিত